হ্যাঁ হ্যালো বলছিলাম যে আমাদের তো কিছুদিন পর স্কুলের শিশু দিবস উপলক্ষে কিছু অনুষ্ঠান হবে বড়দি তো বলছিলেন তো তুমি আগের মিটিংয়ে ছিলে না কি না না আমি আসলে বাইরে গেছিলাম তো মিটিংটা আমার অ্যাটেন্ড করা হয় নি হুম হুম আচ্ছা সে থাকব আর আমাদের মানে আমাদের শিক শিক্ষিকাদের তরফ থেকে কিছু করতে মানে বলেছে না কি এরম মানে শিশুদের শিশু দিবসের ওখানে তো একটা পারফর্ম করতে হয়

হুম হুম তো নাটক নাটক কিছু ভাবা হয়েছে বাহ খুব ভালো উদ্যোগ তো সেখানে কি আমাদের সাথে ছাত্রীরাও করবে না শুধুমাত্র আমরা শিক্ষিকা বেশ বেশ বেশ খুব ভালো ভালো খবর তাহলে নেক্সট মিটিংয়ে আমি থাকবো দেখা যাক আর এমনি আমাদের তরফ থেকে বাচ্চাদের জন্য কী খাও খাওয়া দাওয়ার কী ব্যবস্থা হয়েছে মানে বড়দি কী বলেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে মিটিংয়ে তখন দেখা হবে কালকে স্কুল যাই তারপর কথা হবে হুম রাখছি